বর্তমানে আমরা সোশ্যাল মাধ্যমের দ্বারা বিজ্ঞাপন দিতে পারি যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো তো আছেই সঙ্গে টেলিভিশন নিউজপেপার এইগুলোর মাধ্যমেও আমরা দিতে পারি এবং লোকালের জন্য আমরা কিছু হোর্ডিং গ্লোসাইন গ্লোসাইন বোর্ড ইত্যাদির মাধ্যমে প্রচারগুলো করতে পারি এবং আমার জীবনে টেলিভিশনে দেখা একটি বিজ্ঞাপন আজও আমার মনে পড়ে ধারার তেলের ইয়ে যে রামুকাকা দিয়ে জিলিপি দিয়ে দেখায় এবং বাচ্চা সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং তার কাকার সাথে দেখা হয় স্টেশনে এবং জিলিপির নাম শুনেই সে আবার বাড়িতে রিটার্ন চলে আসছে